হ্যাঁ নমস্কার মহালক্ষ্মী ট্রাভেল এজেন্সি থেকে বলছি বলুন আপনাকে কীভাবে সাহায্য করতে পারি না স্যার আসলে আমরা একটা ট্রাভেল এজেন্সি তো করি তো এখানে আমাদের বিভিন্ন বেড়াতে যাওয়ার প্ল্যান রয়েছে তো আপনি কি এখানে যোগাযোগ করতে ইচ্ছুক হ্যাঁ আমাদের এজেন্সি থেকে ধরুন পাহাড় থেকে সমুদ্র সব ধরনেরই ব্যবস্থা রয়েছে সুন্দরবন দার্জিলিং দীঘা পুরী হ্যাঁ স্যার সুন্দরবন অবশ্যই হবে এটি খুবই সুন্দর জায়গা এবং আমরা অবশ্যই করবো সুন্দরবন হ্যাঁ আমরা এই সামনের মাসের চার তারিখ যাবো এবং সে ক্ষেত্রে আপনি টিকিট বুকিং করতে পারেন অনলাইনেও বা আমাদের নাম্বারে নাম্বার যে দেওয়া আছে সেই নাম্বারে এজেন্টের সাথেও যোগাযোগ করে বুক করতে পারেন হ্যাঁ তো আপনার খরচ প্রতি জন পিছু এটা দু দিন এবং দু রাত্রি আছে আপনার সমস্ত খাওয়া দাওয়া সহ যাতায়াত সমস্ত খরচ মিলিয়ে প্রতি প্রতি জন পিছু একুশশো টাকা করে পড়বে হ্যাঁ স্যার আসলে আপনি হ্যাঁ হ্যাঁ এই মুহুর্তে তো সেরকম কঠিন পরিস্থিতি তো হবে না তো আপনি যেতে পারেন কি খুবই সুন্দর জায়গা ঠিক আছে এখানে আপনি ভারতের জাতীয় পশু বাঘ দেখতে পারেন এছাড়াও বিভিন্ন জলধর জল জন্তু এবং কুমির এ জাতীয় কিছু দেখতে পেতে পারেন ঠিক আছে তো আপনার খুব ভালো লাগবে বা বিভিন্ন সরীসৃপ টাইপের জিনিস দেখতে পারেন খুব মনোরম পরিবেশ বা ওখানে গোসাবা নদী থেকে আপনি যে সৌন্দর্য লঞ্চের মাধ্যমে আপনি উপভোগ করতে পারবেন এবং এটা আমরা আপনাকে একমাত্র আমরাই দিতে সক্ষম এটা দুদিনে দুদিন এবং দুইরাত্রি যেদিন যাবেন হ্যাঁ আমরা আমরা হ্যাঁ ওখানে যে সংলগ্ন আবাসিক হোটেলগুলো রয়েছে আমরা ওখানে রাত্রে থাকার এবং ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করবো হ্যাঁ খাওয়া দাওয়া বলতে আমাদের মেনুতে আপনি নিরামিষ আমিষ দুটোই পাবেন ঠিক আছে আপনি যেটা পছন্দ করবেন হ্যাঁ হ্যাঁ সব ধরনের ব্যবস্থাই অবশ্যই দেওয়া হবে আপনাদেরকে চারবার খাবার দেওয়া হবে আপনার সেদিকে কোনো সমস্যা নেই আপনি নিশ্চিন্ত থাকতে পারেন হ্যাঁ যদি যদি আপনি তার তিন দিনের মধ্যে তিন দিন আগে ডেটের তিন দিন আগে যদি আপনি ক্যান্সেল করেন তাহলে আপনি সম্পূর্ণ টাকা ফেরত পাবেন এবং তিন দিনের শেষ তিনদিনের মধ্যে হলে আপনার পঁচিশ পারসেন্ট কেটে বাকিটা ফেরত দেওয়া হবে হ্যাঁ আচ্ছা আচ্ছা ধন্যবাদ